হ্যাঁ আমি নিজে অবশ্যই একবার টেলিস্কোপ তৈরি করার চেষ্টা করেছিলাম কিন্তু টেলিস্কোপটা সত্যি কথা বলতে সেরকম কোন ফল পেলাম না কারণ যেটার জন্যে টেলিস্কোপটা বানানো সেই জিনিসটাই আমি আর দেখতে পারলাম না সেটা দিয়ে সম্ভব হচ্ছে না দেখা